রাজ্য গ্রাম অঞ্চলে প্রধান ধর্মীয় নেতা বা ব্যক্তিত্বরা কী কী সম্মানিত ধর্মীয় নেতা বলতে আমরা যেমন বৈষ্ণব ধর্ম যা আমরা খুব মানি এবং বিশ্বাস করি তার মধ্যে পুরোহিত ব্রাহ্মণ যারা মানে ধর্ম নিয়ে যারা থাকে পূজা পার্বণ যারা করে তারা তাদের পুরোহিত আমরা বলি ঠাকুরমশাই বলি এবং ওদের আমরা যথেষ্ট সম্মান করি এবং ওনারা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান হলে যদি পুরোহিত দিয়ে করতে হয় তাইলে আমরা ওদের কাছে ব্রাহ্মণদের কাছে আমরা যাই এবং বৈষ্ণব ধর্মের লোক লোকদের আমরা খুব ভালোবাসি কারণ তারা একটা ধর্মীয় লাইন নিয়ে তো তারা চলেন তাদের কাছে সব সমময় ধর্মের কথাই শোনা যায় এবং ধর্ম একটা এমন জিনিস যেটা নাকি মানে মানুষ যদি এই ধর্মকে মানে নিয়ে চলে তাহলে দেখা যায় অনেক বিপদ আপদের থেকেও আমরা মুক্তি পাই তাই আমরা বৈষ্ণব ধর্মটাকে আমরা খুব ভালোবাসি এবং বৈষ্ণব ধর্মের মধ্যে যদি কোন রকম মানে কোনো কীর্তন কিংবা কোনো বৈষ্ণব সেবা কিংবা বৈষ্ণবদের কোনো উৎসব যদি হয় তাহলে আমরা ওইখানে গিয়ে আমরা আমরা বৈষ্ণব ধর্মের ওদের যে নিয়ম কানুনগুলো শুনি এবং সেখানে প্রসাদেরও ব্যবস্থা থাকে হ্যাঁ তাই আমরা বৈষ্ণব ধর্মটাকে খুব ভালোবাসি